আমি গুগল লিস্ট আমাজন ইকোর মতো অ্যাপ আমি ব্যবহার করেছি এবং এর মাধ্যমে আমি অনলাইনের বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা কিনেছি এবং এর ভয়েস ব্যবহার করে আমি খুব উপকৃত হয়েছি